আমাদের এইখানের সারা বছরের আবহাওয়াগুলি হলো শীত গ্রীষ্ম বর্ষা ও বসন্ত আমাদের এইখানে সাধারণত শীতকালে আলুর ফলন আলু চাষ হয়ে থাকে এবং আলুর ফলন ভালো হওয়ার জন্য শীতের খুব প্রয়োজন হয় এবং শীতকালে আলু চাষই বেশি হয়ে থাকে এছাড়াও সবজি চাষের মধ্যে কপি ফুলকপি বাঁধাকপি এসব চাষও হয়ে থাকে এবং বর্ষাকালে আমাদের এইখানের সাধারণত মানুষ ধান লাগিয়ে থাকে কারণ বর্ষাকালের ধান খুব ভালো হয় আর এছাড়াও সবজির মধ্যে শসা পটল কুঁদরি এই সব হয়ে থাকে আর গ্রীষ্মকালে আমাদের এইখানে বেশিরভাগটাই তিল চাষ এবং বাদাম চাষ হয়ে থাকে এখানকার মানুষ গ্রীষ্মকালে তিল এবং বাদাম চাষ করে থাকে কারণ গ্রীষ্মকালে তিল চাষ খুব ভালো হয় এবং অন্যান্য সময় তিল চাষ হয় না গ্রীষ্মকালে হয়ে থাকে আর তার সাথে অনেক মানুষ অনেক রকম সবজি লাগিয়ে থাকে গ্রীষ্মকালে